আমরা ঘরোয়া পদ্ধতিতে জলকে বিশুদ্ধ করি এই জন্যেই যে জলটাকে পরিষ্কার হবে একটা পাত্রতে রেখে ওটাকে কুড়ি মিনিট ধরে মানে ফুটাই ফুটানোর পরে জলটাকে ঠান্ডা করি ঠান্ডা করার পরে ওটা ছেঁকে নিয়ে ওটা জলটাকে আর কি বিশুদ্ধ করে খাই সেটা ঠান্ডাকালে হয় আর যেটা গ্রীষ্মকালে যেটা গরম জল খেতে পারি না আমরা তার জন্য একটা ক্লোরিন ট্যাবলেট সেটাকে তিন লিটারে মানে তিন লিটারে দুটো তিনটে দিয়ে সেটাকে আর কি বিশুদ্ধ করা হয় অথচ আপনার মানে গরম দশ লিটারের জলে মানে একটা প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটের প্যাকেটটা দিই দিয়ে তারপরে সেই জলটাকে বিশুদ্ধ করে সেটা গরমে মানে খাই আর কি